আমাদের এই এলাকায় অনেক রকমেরই পাখি এখন দেখা যায় আমাদের যেমন টিয়া পাখি পায়রা শালিক পাখি সবসময়ই ঘোরাঘুরি করে পাখায় উড়ে বেড়ায় এবং তার মধ্যেই আমার সবচেয়ে বেশি পাখি ভালো লাগে টিয়া পাখি আমি একটি টিয়া পাখি কিনেছি টিয়া পাখি কিনে আমি টিয়া পাখিটাকে পুষেছি সেই টিয়া পাখিটিকে আমি প্রত্যেক দিন সকাল বেলায় ছোলা ভিজা খেতে দিই এবং কাঁচা লঙ্কা যেমন বাজার থেকে ভেঁড়ি পাকা কুঁদরি এবং বাজার থেকে যতই দাম হোক না কেন পাকা পেয়ারা নিয়ে এসে আমি টিয়া পাখিটিকে দিই এবং টিয়া পাখিটি আমার কথা বলতেও পারে আমার ছেলের নাম ধরে ডাকে এবং হরে কৃষ্ণ কৃষ্ণ নামও বলে সবই তাকে শিখিয়েছি আমিও যাই বলি সেও তাই বলার চেষ্টা করে পাখিটি আমার টিয়া পাখি খুব পছন্দ টিয়া পাখিটি আমার সকালবেলা তাকে স্নানও করিয়ে দিই আমাদের আমার প্রিয় পাখি ই টিয়া পাখি টিয়া পাখিটি দেখতে কেন আমার এত বেশি ভালো লাগে টিয়া পাখিটি সবুজ হয় এবং গালে গায়ে গলার কাছে ডোরা কাটা লাল দাগ থাকে এবং টিয়া পাখির ঠোঁটটি ছুঁচালো এবং লাল হ্যাঁ ও কাঁচা লঙ্কা খেতে খুব ভালোবাসে কিন্তু পাখি প্রিয় হলেও এখন এই টাওয়ারের ফোনের টাওয়ারের জন্য হ্যাঁ আমরা ঘুঘু পাখি দেখতেই পাচ্ছি না ঘুঘু পাখিটি একবারেই লুপ্ত হয়ে গেছে পাখি কী দোয়েল পাখিও খুব ভালো লাগে হ্যাঁ এবং এই পাখি আমার খুব প্রিয় টিয়া পাখি টিয়া পাখিটি আমি পুষি তাকে নিয়ে আমি কথা বলি সব রকম খাওয়াই দাওয়াই তার জন্য বাজার থেকে পেয়ারা টেয়ারা কিনে নিয়ে এসেও আমি দিই টিয়া পাখিটি আমার সবচেয়ে বড় প্রিয় পাখি